বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমরা যখন ব্য সোটো বা ছোটোবেলায় প্রথম মায়ের মুখ থেকে সেই বাংলা ভাষাটাই শুনি সেটাই আমরা বলে থাকি এবং আজকাল আজকাল যে বাচ্চাগুলো স্কুলে ভর্তি হওয়ার জন্য আমরা ভর্তি করি আমরা বেশিরভাগই সবাই ইংলিশ মিডিয়াম স্কুল খুঁজি কিন্তু আমার মনে হয় সেটা একদমই উচিত নয় যেটা আমাদের মাতৃভাষা সেটা নিয়েই আমাদের এগোনো উচিত ইংলিশ মিডিয়ামে ভর্তি হলেই যে এই বাচ্চাগুলি ইংলিশে ভালো হবে এর কোনো এর কোনোই আমরা আশা রাখতে পারি না কারণ বাংলা ভাষাটাকে নিয়ে আমরা এগোনো উচিত সবাই অনেকেই জানে যে অনেকেই ভাবে যে এটা তাদের ভ্রান্ত ধারণা যে বাংলা ভাষাটা অনেক কঠিন কিন্তু তা একদমই নয় সেটা নিয়ে ভালোভাবে ভালো সেটাই আমাদের মাতৃভাষা সেটা নিয়েই আমাদের ভালো ভাবে দেকলে দেখা যাবে যে বাংলা ভাষায় কিন্তু আমাদের সব থেকে শ্রেষ্ঠ ভাষা এবং ভালোভাবে সেটা নিয়ে অ সেটা নিয়ে অনেক কিছুই করা যায় অনেক অনেক সাবজেক্ট আছে বাংলা নিয়ে যেগুলো নিয়ে আমরা পড়াশুনা করলে অনেক দূর আমরা এগোতে পারব সেটা আমরা ইংলিশে নাও এগোতে পারি ইংলিশে যে খারাপ সেটা আমি বলছি না কিন্তু সব ভাষাই কিন্তু এক ইংলিশ ভাষা বেশি ভালো ইংলিশ ভাষা ভালো ইংলিশ ভাষা বেশি উন্নত এরকম কিছুই নয় বাংলা ভাষাকে ছোটো করে দেখার এখানে কোনো কারণই নেই বাংলা ভাষা হল আমাদের শ্রেষ্ঠ ভাষা এই কারণেই যে আমরা মায়ের মায়ের মুখ থেকে যে ভাষাটা শুনি সেটাই আমাদের মাতৃভাষা এটা এটা নিয়েই এটা নিয়েই যদি আমরা পড়াশোনা করি বা ধো ধরুন কারোর মাথায় ইংলিশ আমাদের ইংলিশ আমাদের ঢুকছে না সবাই তো আর ইংলিশ নিতে পারে না তাকে আমরা জোরজবস্তি করতে পারি না যে আপনি ইংলিশ মিডিয়ামই আপনাকে পড়তে হবে এরকম বাচ্চাদের প্রেসার ক্রিয়েট না করাই উচিত আমার মনে হয় বাংলা ভাষাটাকে নিয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত